আমি আমার স্বামী বা বাবা মার সাথে ভ্রমণ করতে চাই কেন জানেন তো স্বামী না আমার সাথে ভ্রমণ করতে গেলে ভ্রমণ করতে তো শুরু যাওয়ার যাই না অর্থের দরকার হয় অর্থ কে দেবে কে আমায় দেবে আমি তো একজন গৃহকর্মী কোথায় পাবো টাকা তাই স্বামীর সাথে ভ্ৰমণ করতে আমি খুব ভালোবাসি আর মা বাবা মা বাবাকেও নিয়ে যেতে চাই কারণ আমরা আনন্দ করবো মা বাবা আনন্দ করবে না এটা তো হয় না মা বাবা জন্ম দিয়ে লালন পালন করে বড়ো করে বিয়ে দিয়েছে তারা কোথায় পাবে টাকা পয়সা তাই তাদেরও আমি সঙ্গে করে নিয়ে যেতে চাই আর আমার বাচ্চাকেও নিয়ে যেতে চাই আমি ভ্রমণ করতে সব ফ্যামিলির সবাই সমস্ত মানুষকেই নিয়ে যেতে চায় ভ্রমণকে সবারই ভাগ্যে হয়ে ওঠে না তাই আমি ভাবি যে বাবা মা স্বামী ছেলে এই চারজনকে নিয়েই আমি ভ্রমণে বেরোতে চাই ভ্রমণ মানে সব কিছু বাহিরের জিনিস নতুন করে জানা যেটা আমরা দেখি না কখনো সেই জিনিসটা দেখার নামই হলো ভ্রমণ ঘুরবো বেড়াবো আনন্দ করবো সবই হলো ভ্রমণে পাহাড় দেখবো ঝরনা দেখবো দেব দেবীর মন্দির দেখবো কতো কিছু দেখবো বাহিরের জগৎ দেখবো সব কিছু ভ্রমণের মধ্যেই পড়ে আমি আমার স্বামী এবং ছেলে বাবা মা সকলকেই নিয়ে ভ্রমণে যেতে চায়